আমি আমার ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল আমি পড়াশুনা করবো কিন্তু আমার বাড়ির অভাবের জন্য আমি সে রকম পড়াশুনা করতে পারিনি আমার পড়াশুনায় বুদ্ধি ভালো ছিল কিন্তু আমি আমার বাবার অবস্থা খারাপের জন্য আমি মাধ্যমিক পাশ অব্দি পড়াশুনা করেছি দিয়ে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল আমি সেখানেও আমি গরীব বাড়ির বউমা হয়েছিলাম সেখানে আমি আর কি করবো আমার স্বামীর চাকরির ব্যবসা ছিল সেই ব্যবসাতে আমি হল নিজে গিয়ে দাঁড়াতাম গিয়ে সেখানের থেকে কিছু উপার্জন করতাম দিয়ে দেখি ব্যবসাটা আমার কাছে খুব ভালো হয়েছে তাই আর আর চাকরির আশাটা ছেড়ে দিয়েছি যে চাকরি তো আমার হবে না কোনো সময় পড়াশুনা করলে চাকরিটা পেতাম তার জন্য আমি এবার ওই ব্যবসাটাই মন দিয়ে করি সেইখান থেকে আমার অনেক রোজগার আসে আমি তো তাই ভাবি আমি নিজের পায়ে দাঁড়িয়ে চাকরিটাও আমার আর একটা চাকরির কাজেই দাঁড়িয়েছে